স্ট্যাম্প পয়সা শিলা সংগ্রহের শিক্ষাগত মূল্য একটা আছে শিক্ষাগত মূল্য আছে বলতে ওই সব জিনিসগুলি যদি সংগ্রহ করা করে রাখা থাকে সেই সব জিনিস থেকে অনেক কিছুই শিক্ষা পাওয়া যায় যে ওইগুলো একটা সংগ্রহ করে রাখাটা যে কতো তার মানে বুদ্ধির ব্যাপার যে সে ওগুলো সংগ্রহ করে রেখেছে সেই শিক্ষাটা তার হয়েছে সেই শিক্ষাটা আছে এইটা একটা মূল্য আরেকটা ওই সব শিলা পয়সা স্ট্যাম্প থেকে তখনকার দিনে অনেক কিছুই জানতে পারা যায় এটা একটা মূল্য আর আমি এটা থেকে শিখতে চাই বলতে গেলে যে সংগ্রহ করে রাখলাম রেখে সেই সব শিলাগুলি থেকে একটুখানি দেখবো যে শিলাতে কোনো ছবি টবি আছে নাকি তখনকার সময়ের অনেক বহু দিনের শিলা তো যে তখনকার ইতিহাস সমন্ধে যদি আমি কিছু জানতে পারি এটা আমার একটা শিক্ষা বা শেখা আর পয়সা থেকেও কতো সালের এটা পয়সা তখন সেই সালের কী রকম ধরনের পয়সা তৈরি হতো বা কীভাবে হতো এই সবগুলো আমি শিখতে চাই আর স্ট্যাম্প থেকেও তাই যে এটা কতো সালের স্ট্যাম্প এগুলোই আমি শিখতে চাই